এই অঞ্চলের লোকেরা বিভিন্ন যে ধর্মীয় ছুটি বা আচার অনুষ্ঠান হয় তাতে কিন্তু তেনারা বেশ ভালোভাবে ঘোরাঘুরি বিনোদন অবসর সময়ে বাইরে আর ঘুরতে যাওয়া বন্ধুদের সাথে আড্ডা দেওয়া পরিবারের সাথে গিয়ে রেস্তোরাঁতে খাওয়া দাওয়া করে বেশ কিন্তু তারা সময় সময় কাটান বাংলার যে মুসলমানরা রয়েছে তারা মূলত যে মহরম বা ইদ্দু ঈদুল ফিতর যে ঈদ সেই সব যে উৎসবগুলি তাদের রয়েছে তারা কিন্তু সেই উৎসবগুলিতে বাড়িতে বেশ পরিবারের সাথে খাওয়া দাওয়া আত্মীয় পরিজনদেরকে ইন নিমন্ত্রণ করা এবং বাইরে যে বাজার বা পার্ক বা যে আমাদের উদ্যানগুলি রয়েছে সেগুলিতে বেশ ভালোভাবে ঘোরাঘুরির মাধ্যমে তারা উদযাপন করে আর আমাদের হিন্দুদের যদি বলেন তাহলে যে দুর্গাপুজো বা যে বড়ো উৎসবগুলি রয়েছে বড়ো ছোটো সমস্ত ধরনের উৎসবগুলিতেই হিন্দুরা কিন্তু সেই বাড়িতে তো পরিবারদের সাথে রয়েছে এছাড়াও বন্ধু এবং আত্মীয় স্বজনদের সাথে পুজোমন্ডপে গিয়ে যে আনন্দ ছবি তোলা ঘোরা তারপরে ঠাকুরের কাছে যে অঞ্জলি দেওয়া এই সবের মাধ্যমে বেশ ভালোভাবে কিন্তু উদযাপন করে থাকে